আমি আমার পরিবারের সাথে ভ্রমণ করতে ভালোবাসি পরিবারের সাথে ভ্রমণ করলে অনেক সুবিধা অসুবিধা আছে আমি একবার আমার পরিবারের সাথে ভ্রমণ করেছিলাম তারকেশ্বরে সেখানে যাওয়ার যাওয়ার পথে আমাদের ট্রেন বাস অটো টোটো এবং হেঁটে যেতে হয়েছিলো আর সেখান থেকে চান গঙ্গায় চান করে জল জল তুলে বাবার ধামে ছত্রিশ মাইল হেঁটে বাবার ধামে গিয়ে বাবার মাটায় জল ঢেলে দুধ পুকুরে এসে চান করেছিলাম সেখানে অনেক কিছু আছে ফুল বাগান আছে অনেক মানুষজন আছে চৈত্র মাসে সবাই বাবার মাথায় জল ধালতে যায় এবং এবং সবাই সেখানে